কয়েক বছরে বিনোদন অনেকভাবে পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হতে আগে এখন ইন্টারনেটের যুগ অনেক উন্নত যুগ কিন্তু আগে যেভাবে আমরা মানুষজন মিলেমিশে একসাথে থাকতাম রেডিওতে গান শুনতাম নাচানাচি করতাম এখন যতই উন্নত যুগ হোক না কেন আগের যুগে আমার মনে হয় আগের সময়ে আনন্দটা বেশি ছিল এখন যত সময় যাচ্ছে আনন্দ নেই আনন্দের এখনকার সময়ে নোংরা মনেই বেশি আনন্দ হয় এই সময়টা সত্যি আমার একদমই ভালো লাগে না